দৌড় হলো এমন একটা জিনিস যেটা মানুষের বিশেষ বিশেষ মানে মনকে উদ্দীপনায় এ আনন্দিত করে তোলে যখন স্কুলে পড়তাম বিভিন্ন স্কুলের খেলার মধ্যে দৌড়ানো তো একটা বিশেষ খেলা ছিল যেটা সমস্ত বন্ধু মিলে একসঙ্গে দৌড়াতাম এবং সেখানে দৌড়ানোর ফলে এই বিভিন্ন বন্ধুদের বিভিন্ন রকম একটা রেজাল্ট পাওয়া যেত এবং ছোটো ছোটো বড় মিলেও একটু আদর প্রাইজও পাা পাওয়া যেত যেটা মনকে খুবই ভালো আনন্দিত এবং উৎসাহিত করা করে তুলতো দৌড় আমরা তো সেরকম প্রফেশনাল দৌড় নয় যা হোক মানুষের দৌড়ানোর মধ্যে দিয়ে যে আনন্দটুকু আমরা উপভোগ করি দৌড় মানে তো এই নয় যে প্রত্যেককে ফাস্ট হতে হবে কিংবা মন হেরে গেলে মন খারাপ করা দৌড় মানে এটাই যেমন তুমি খেলায় অংশগ্রহণ করেছো এবং নিজেকে কতটা আনন্দ ফিল করছো এবং বন্ধুদের সাথে নিয়ে মানে আলাদা উদ্দীপনা দৌড়ানোর জন্য প্রথমে নিজের বিভিন্ন নিজেকে প্রস্তুতি করে গড়ে তুলতে হয় যেমন তোমাকে দৌড়ানোর আগে কিছুক্ষণ আগে একটু জল খেয়ে নিতে হবে এবং যাতে করে তোমার দৌড়ের সময় কোনো তৃষ্ণা ভাবটা না শরীরের মধ্যে পড়ে এবং দৌড়ের মধ্যে প্রথমে নিজের পা হাত পা ছোটোখাটো একটু এক্সারসাইজ করে নিতে হবে যাতে তোমার কোনোোরকম কোনো দৌড়ানোর সময় অসুবিধা কিংবা কোনো ক্ষতি না হয় যাতে তোমার শরীর মন খুবই ভালো লাগে আর যখন দৌড়ে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করবে তখন মানুষের সেখানে মানুষের আনন্দিত হাততালির মধ্যে দিয়ে নিজেকে যে প্রভাবিত করে তুলতে পারবে সেটা খুবই ভালো লাগবে